হ্যাঁ আমাদের স্কুলে ইতিহাস পড়ানো হয় আমাদের এইখানে ছোটোর থেকেই ইতিহাসটা থাকে ছোটোর থেকে ইতিহাস আমরা পড়ছি ইতিহাস সম্বন্ধে অনেক জ্ঞানও অর্জন করেছি ইতিহাসের মধ্যে অনেককিছু আগেকার যুগের কাহিনী আছে সেই কাহিনীগুলো অত্যন্ত সুন্দর আর ইতিহাসের মধ্যে অনেক কিছু রহস্যও আছে ইতিহাস পড়া খুবই সহজ ইতিহাস পড়তেও যেমন বুঝতেও সেরকম ইতিহাসের মধ্যে অনেক জ্ঞান অর্জন করা যায় ইতিহাসের মধ্যে অনেক প্রেম আছে ইতিহাসের মধ্যে অনেক কিছু আছে আর ইতিহাস পড়াটাও খুবই সোজা ছোট্টবেলা থেকে আমরা ইতিহাস পড়ছি এখনও ইতিহাস পড়ছি ইতিহাসের মধ্যে অনেক কাহিনীও আছে ইতিহাসটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস